হ্যালো হ্যাঁ বলুন ও সরি আমি দেখতে পাই নি একচুয়ালি আমার ফোনটা একটু ব্যস্ত ছিলাম তো ওই জন্য আর কি বলুন আকাশ হ্যাঁ বলছিলো ওই আপনাদের কী পিকনিক টিকনিক কী একটা হবে বলছিলো ওইটা নিয়েই কি আচ্ছা বলুন নয় কী বলবেন বলুন ও বলছিলো ও তো জেদ ধরেই বসে আছে যাবে বলে বলুন বুঝতেই পারছেন তো আকাশ বুঝতেই পাচ্ছেন আকাশ কতোটা ছটপটে কতোটা বাচ্চা ওকে কি করে নিয়ে যাবেন বলুন ওকে কি করে ছাড়ি বলুন তো ও তাহলে হচ্ছে মানে বাড়ির লোকও যেতে পারে তাই তো আচ্ছা ঠিগ আছে বলছি ভাঁড়া কত করে নিচ্ছেন পার হেড চারশো না গার্জেন মিলিয়েই চারশো নিচ্ছেন আচ্ছা আর বলছি এটা তাহলে কবে ডিসেম্বর মাসেই করছেন তাহলে আঠাশে ডিসেম্বর করেছেন ও ছেলে তো সেদিন এসে খুব কান্নাকাটি করছে মা বেড়াতে মা বেড়াতে যাবো তো আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম যে হচ্ছে আমি তো তাকে বলেছিলাম যে প্রথমে না যেতে হবে না কারণ ও তো প্রচুর ছটপটে গটা ক্লাস তো ওই মাতিয়ে রাখে বুঝতেই পারছেন ওই জন্যই আর কি ভয় লাগে না এবারে যে গার্জেন যাবে সেটা তো ও এসে বলে নি তো গার্জেন যেহেতু যাচ্ছে তাহলে হয়তো অতোটা আর টেনশনের কোনো ব্যাপার নেই ওই তাহলে ও হ্যাঁ বলুন আচ্ছা আপনারা তাহলে সবাই সব শিক্ষকরাই যাচ্ছেন আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে ঠিকই আছে তাহলে ওই ভাঁড়াই রইলো তাই তো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আকাশের বাবার সাথে কথা বলে জানিয়ে দেবো